আমি তো মনে করি তরুণরা যথেষ্ট খেলাধুলায় আগ্রহী এবং উৎসাহিত হয় কিন্তু তাদের কাছে সুযোগ সুবিধা থাকে না বলে তারা খেলতে পারে না দেখুন খেলাধুলার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথাতে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে মাঠ দরকার খেলাধুলার সামগ্রীর দরকার এবং এই সব খেলা করার সামগ্রী এবং মাঠ যদি ছেলে মেয়েরা পায় তাহলে আশা করি তারা কোনোদিনই খেলাধুলা থেকে পিছু পা হাঁটবে না এবং খেলাধুলা প্রসারের জন্য প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষকে উদ্যোগ হওয়া উচিত খেলাধুলা করলে মানুষের শরীর স্বাস্থ্যও ঠিক থাকে শরীরও ভালো থাকে এবং মনও ভালো থাকে খেলাধুলা উৎসাহের জন্য প্রত্যেকটা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে যদি মাঠ দেওয়া দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণে খেলা সামগ্রী দেওয়া হয় তারা অংশগ্রহণ করবেই কারণ এখনকার জেনারেশান যেটা চলছে সেই জেনারেশানকে লক্ষ্য করলে যা জানতে পারা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে বাচ্চারা খেলাধুলার প্রতি খুবই আগ্রহীও কিন্তু ওদের সমস্যা একটাই তাদের কাছে মাঠ নেই খেলাধুলার সামগ্রী নেই এবং যেই সব হাই প্রোফাইল ব্যক্তির বাচ্চা বা মেয়েরা যারা ছেলেরা যারা আছেন তাদের কাছে কিন্তু খেলাধুলার সামগ্রী আছে মাঠও আছে কিন্তু তারা পরিবারের চাপে বাড়ি থেকে বেরোতে পারে না এবং মধ্যবিত্ত থেকে গরীব যারা আছে তাদের খেলাধুলার মাঠ নেই বা মাঠ থাকলেও দেখা গেলো এখন যা বর্তমানে অবস্থা মাঠ থাকলেও মাঠ নিয়ে নিচ্ছে মাঠে কোনো রকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে মাঠই থাকছে না এবারে মাঠ যদি না থাকে তাহলে ছেলেরা খেলাধুলা করবে কি করে সেই কারণেই সমস্ত মানুষকে এইটা বিবেচনা করে ভাবা উচিত যে পর্যাপ্ত পরিমাণে মাঠ এবং খেলাধুলার সামগ্রী যদি ছোটো ছোটো ছেলে মেয়েরা পায় তাহলে আশা করা যাচ্ছে তারা খেলাধোলা থেকে কোনো দিনও নিজেদের সরিয়ে নেবেন না তারা খেলাধুলার প্রতি তারা নিজেরা ইয়ে থাকবে